আমাদের প্রাচীন এবং মধ্যযুগের ভারতের বিখ্যাত কিছু রাজাদের কথা বলতে আমি জানি তাদের মধ্যে একজন হলেন শাহ জাহান শাহ জাহান ছিলেন ইতিহাসের খুব বিলেখ উল্লেখযোগ্য রাজা তার কথা বলতে ইতিহাসে জানি যে শাহ জাহান তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তার জন্য একটা তাজমহল তৈরি করেছিলেন শাহ জাহান খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন এবং ইতিহাসের আরেক উল্লেখযোগ্য রাজা হলেন ইব্রাহিম লোদি তার কথা বলতে আমরা জানি যে তিনি খুব নিষ্ঠুর প্রকৃতির রাজা ছিলেন তার সবসময়ই মনে শয়তানি বুদ্ধি চলত তিনি সবসময়ই ভাবতেন যে প্রজাদের উপর কী করে অত্যাচার করা যায় আর তাদেরকে কী করে কষ্টে রাখা যায় তাই তিনি প্রজাদের উপর কর আদায়ের জন্য সবসময় মারধোর এবং ওরর চাবুক মারা এবং খুব নিষ্ঠুর অত্যাচার করতেন তাই ইতিহাসে খুব নিষ্ঠুর রাজা হিসাবে আমরা ইব্রাহিম লোদিকে জানি এবং খুব ভালো হি রাজা হিসাবে শাহ জাহানকে জানি